আমাদের পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে ঠিকই যে সমস্ত পরিবারে কিছু না কিছু ঐতিহ্য থাকে সেরকমভাবে আমাদের পরিবারে একটি ঐতিহ্য বহন করে নিয়ে আসছে যেমনি আমার মায়ের কাছ থেকে আমার ঠাকুমার কাছ থেকে শোনা যে আমাদের বাড়িতে অনেক পুরনো জন্মাষ্টমী জন্মাষ্টমীর সময় আমাদের বাড়িতে অনেক বড় করে পূজো করা হয় সেখানে রাধাকৃষ্ণ গোপাল সবাইকে পুজো দেওয়া হয় সেখানে গোপালের ছাপ্পান্ন ভোগ রান্না করা হয় গোপালের পছন্দ মতো সমস্ত খাবার যেগুলো ঠাকুর এর ভালোবাসে ঠাকুর ভালোবাসে সে সব খাবার আমরা চেষ্টা করি সবাই মিলে রান্নাবান্না করতে এছাড়াও পরিবারের যারা দূরে থাকে তারাও থাকে সে সময় পুজোতে সামিল হয় কারণ এই পুজোটা আমাদের কাছে অনেক মূল্যবান আমাদের সবথেকে বড় পুজো তাই এই তাই জন্য এই সময় আসা অনেক জায়গা থেকে বন্ধুরা বা যাদের নেমন্তন্ন করা হয় আশেপাশের মানুষ তারাও আসে এইভাবে পুজোটা পালন করি এটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে মনে করে থাকি কারণ আমাদের এটা অনেক পুরনো পুজো তাই জন্য আমি সে এটাকেই এটাকেই মনে করি যে এটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে নিয়ে আসে